বিসমিল্লা ট্র্যাভেলস আমি সুহানা পারভিন আপনাদের ক্যাবটি আমি কুড়ি তারিখ বুক করেছিলাম ওই ড্রাইভারসহ ক্যাবটি ড্রাইভার সুমিত ড্রাইভারসহ ক্যাবটি কি আমি আবার পেতে পারি আগামী কুড়ি তারিখ আগামী দীঘায় যাব ড্রাইভারের ব্যবহার সহ খুব ভালো ওনার ব্যবহার খুবই ভালো ড্রাইভারসহ ক্যাবটি আমি কি পেতে পারি আমি পাঁচ হাজার টাকার বেশি দিতে পারবো না আমি আপনাদের পার্টিকুলার কাস্টমার হয়ে গেলাম এর মদ এর মধ্যে আমি কি কোনো অফার পেতে পারি আমি পাঁচ হাজার টাকার বেশি কোনো টাকা দিতে পারবো না তাহলে কুড়ি তারিখ ভোরবেলা গাড়িটা পাঠিয়ে দেবেন আমার বাড়ির অ্যাড্রেসে